নমস্কার দাদা বলছি কি আপনাদের খাবারের রেস্টুরেন্টের কোনো কুপন আছে কি না মানে আমি বলতে চাইছি যে যদি কোনো অফারে থাকে আমি তো বিরিয়ানি অর্ডার করব তো সেখান থেকে যদি কোনো অফার থাকে তাহলে আমি সেই বিরিয়ানিটা তিন প্যাকেট নিতে পারি যদি আপনি একটু বলেন যে কী ধরনের ছাড় আছে বা কুপনে কী ধরনের আছে এবং তার দামটা ঠিক কতটা যদি আমি দাম কম দেখি তাহলে অবশ্যই আমি সেটা নিতে পারব আর যদি আমি দেখি যে দামটা কম নয় তাহলে আমি সেই জিনিসটা নিতে পারব না আপনাদের বিরিয়ানির কোয়ালিটিটা কেমন খুবই ভালো নাকি অসাধারণ শুনেছি অনেকে বলেছে যে আপনাদের বিরিয়ানিটা খুবই ভালো এবং খুবই উন্নত মানের তাই আমি ভাবছিলাম যে আমি দু প্যাকেটের জায়গায় চার প্যাকেট আপনাদের কাছে দেব কিন্তু যদি কোনো কুপনের ব্যবস্থা থাকে বা কোনো ছাড়ের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে নিতে পারব এবং সেই বিষয়টা আপনাকে দিতে দিতে পারব আপনি যদি বলেন কিরকম কী দাম কত টাকা একটা প্যাকেটের দাম কত দুটো প্যাকেটের দাম কত এবং তিনটে প্যাকেটের দামেই চারটে প্যাকেট আর যদি আপনি দাম কমান এবং কুপনের যদি ছাড় দেন তাহলে আমি অবশ্যই আমার বাড়িতে গিয়ে বলব এবং আমার বন্ধুবান্ধব সবাইকেই আপনার কাছে নিয়ে এসে বিরিয়ানিটা খাওয়াব আপনি যদি না বলেন তাহলে তো কুপন যদি না ছাড় দেন তাহলে সেইভাবে তো আমি ছাড় বলতে পারব না সবাইকে যে আপনার দোকানে আছে কী নেই বা কিছু আপনি যদি বলেন আচ্ছা হ্যাঁ বলছি যে মালের যে অর্ডারটা দিচ্ছি সেটা কি আগে থেকে পেমেন্ট করতে হবে নাকি আমাকে সঙ্গে সঙ্গেই গিয়ে দোকানে গিয়ে পেমেন্ট করতে হবে যদি দোকানে গিয়ে পেমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সেখানে গিয়ে পেমেন্ট করব আপনাদের কি কোনো ফোনপে বা গুগুল পের অপশন কি আছে যদি অপশন থাকে তাহলে ওখান থেকেই আমি আগে থেকেই কেনাকাটা করব কিন্তু যদি কুপনের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেটা খুবই ভালো হবে এবং আপনার খদ্দেরও উপকৃত হবে আপনি ভেবে দেখুন যদি সেটা পারেন কি না